আমি তো এরকম অনেক জিনিস সংগ্রহ অনেক পাথর পয়সা বা অনেক কিছু সংগ্রহ করেছিলাম তো আমার বাড়ি আমাদের বাড়ি আমার বাড়িতে আমার ননদ এসে ননদ এসেছিল একদিন সে বলল একদিন সে বলল এক বলছে ভাবী তুমি তো অনেক পুরনো অনেক অনেক পুরনো জিনিস সংগ্রহ করেছ তা আমাকে কিছু দেখাও পাথর টাথর কিছু সংগ্রহ করেছ নাকি শুনেছি তা আমাকে দেখাও কিছু বলে আমি দেখিয়েছিলাম ও ও দুটো পাথর নিয়ে চলে গিয়েছিল কেন না ও বলে বলে পাথর দুটো নিয়ে গিয়ে আমি আংটি তৈরি করব পুরনো দিনের পাথর আংটি তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগবে ওই জন্য করে আমি বলি আমি আর কি বলব ননদ মানুষ আমি বলেছি ঠিক আছে নিয়ে যাও বলে দুটো নিয়ে গিয়েছে ওর জন্য একটা আংটি তৈরি করেছে আর ওর বরের জন্য একটা আংটি তৈরি করেছে এরকমভাবে আমি আমিও আমিও ওরকম পাথর নিয়ে অনেক আংটি তৈরি করেছি আমি অনেক আংটি আমি একটা তৈরি করেছি আমার হাতে আছে আমার বর আমার হাজব্যান্ডও একটা তৈরি করেছে এরকমভাবে অনেক পাথর টাথর পেয়ে আমি আমার আমার আমার বাবা আমি আমার আব্বুকেও একটা আংটি করে দিয়ে আংটি পাথর দিয়ে আংটি করে দিয়েছিলাম এরকমভাবে আমি অনেক আংটি পাথর সংগ্রহ করেছিলাম ও পা আংটিটা তৈরি করেছি খুব সুন্দর লাগছিল দেখতে এরকমভাবে আমি নতুন জিনিস পুরনো পুরনো পাথর টাথর যেখানেই পাই যেখানে পাই যেখানে কোনো কিছু নো পুরনো জিনিস যে জিনিস আমার জানা নেই দেখা নেই সেরকমভাবে আমি সেই পাথর যদি পাই তাহলে সেগুলো নিয়ে আমি সংগ্রহ করে রেখে দিই আজকে যেমন সংগ্রহ করে রেখেছিলাম বলে পাথর দুটো আমার ননদ নিয়ে গিয়ে আংটি তৈরি করেছিল তৈরি করেছে সেরকমভাবে অনেক আছে যেগুলো আমি আমাদের বাড়ির পাশে পুকুর বা আমার আমার মামার বাড়ির আমার মামার বাড়ির ওখানে অনেক ফিশারি টি ফিশারি টিশারি আছে সেখানে অনেক শামুক একটা শামুক কী সুন্দর দেখতে শামুকগুলো পুরনো দিনের শামুক পাথর টাথর অনেকগুলো ফিশারি ফিশারি ছেঁচলে ফিশারির ভিতর মাটির ভিতর থেকে যখন মাটি কাটে তখন মাটির ভিতর থেকে অনেক সুন্দর সুন্দর পাথর বেরিয়ে আসে সেই পাথরগুলো সে পাথরগুলো আমি অনেক অনেক পাথরগুলো আছে সে পাথরগুলো নিয়ে আমি অনেক সুন্দর সুন্দর আংটি বানিয়েছি পাথরগুলো নিয়ে আমি অনেক কিছু করেছি আরও অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র বানিয়েছি আর আমার ননদও নিয়ে গিয়েছিল নিয়ে বলেছে ভাবী খুব সুন্দর পাথর আংটি হয়েছে এরকমভাবে অনেক আমি পাথর সংগ্রহ করেছি